আমাদের রাজ্যের বিভিন্ন শিল্পগুলি হল মৃৎশিল্প পাট শিল্প ছৌ শিল্প এবং কুটিরশিল্প এইসব শিল্পগুলি আমাদের রাজ্য থেকে বিভিন্ন মানুষ অর্থনৈতিক দিক থেকে উন্নত হয়েছে এই যদি সুযোগ দেওয়া হয় এই শিল্পগুলিকে আমি ভারতের বাইরে দেখাতে চাই কারণ সেই দেশের মানুষ আমাদের এই যে পাট শিল্প এই শিল্প থেকে পাট থেকে বিভিন্ন রকমের শৌখিন জিনিস ব্যাগ নানারকম ঘর সাজানোর জিনিস তৈরি হয় মৃত্তিকা শিল্প মৃৎশিল্প মাটি থেকে বিভিন্ন রকমের ছোট ছোট ঠাকুর মূর্তি গড়া হয় যেমন আমাদের রাজ্যের মানুষেরও সেই শিল্প থেকে উন্নতি হয়েছে অর্থনৈতিক দিক থেকে উন্নতি হয়েছে তাছাড়া কুটিরশিল্পের মধ্যে তামার কাজ তামার কাজ করে ঘরের গৃহবধূরা তারা বাড়ির কাজ সেরেও ঘরের ওই শিল্প থেকে বিভিন্ন রকমের হার সবকিছু করে তারা অর্থ উপার্জন করতে পেরেছে ওই জন্যই যদি সুযোগ দেওয়া হয় আমি বাইরে দেখাতে চাই কারণ সে বাইরের দেশ জানুক এই দেশের কী রকম কারুকার্য কী রকম জিনিস তৈরি হয় তারাও যেমন কিনতে আকৃষ্ট হবেন এবং আমরাও বিক্রি করে একটা বাজার তৈরি হবে আমাদের দেশে অর্থনীতির দিক থেকে উন্নতি হবে তারাও সেই জিনিসগুলোকে দেখে চিনতে শিখবে বা তাদেরও দেশের মানুষ অর্থনৈতিক দিক থেকে জানতে পারবে এই জন্য আমি বাইরের দেশে দেখাতে চাই